বলছি তুই যে কলেজটার কথা বলছিলিস ওটার নাম কী রে হুম হুম আমারও না আমারও খুব ইচ্ছা করছে ওখানে কীরকম খরচাপাতি তুই কোনো খোঁজ টোজ পেয়েছিস কীরকম লাগবে টাগবে

আমার ব্যাপারটা আমি যেহেতু দ্যাখ তোর সঙ্গে ছোটর থেকে একসঙ্গে পড়াশোনা করেছি তো দিয়ে এবার বন্ধু তো আমার চেনা পরিচিত কেউ নেই ওখানে যদি তুই হোস তাহলে আমার একটু সুবিধা হবে আর আমার বাবা মাও তাহলে ছাড়বে এখন তুই যদি হোস এখন তাহলে আমি চেষ্টা করতে পারি আমার খুব ইচ্ছা ওখানে পড়ার আচ্ছা আচ্ছা হুম হুম

আমি বাড়িতে বলেছি আমাদের বাড়িতে একটা কথাই বলছে যদি তুই ভর্তি হোস তবেই ছাড়বে হ্যাঁ কিন্তু আমারও একটু আমারও আর্থিক অবস্থা বুঝতে পারছিস হ্যাঁ যেহেতু তোর সঙ্গে ছোটবেলা থেকে পড়েছি তো তার জন্যই বাবা মা মানে তোর ক্ষেত্রে হলে ও অ্যালাউটা করতে চাইবে যেহেতু ওখানটা আননোন জায়গা কাউকে চেনা চিনি টিনি না ওর জন্যই একটুখানি মানে পুরোপুরি তোর উপরেই ডিপেন্ড করছে তুই যদি ভর্তি হোস তাহলে আমাকে একটু হ্যাঁ হ্যাঁ হুম হুম হুম হুম হুম হুম হুম হুম হুম আচ্ছা ও কে টা টা পরে খোঁজ নিয়ে বলিস হুম